ঝড় বিষ্টি মেঘ ঝড়ের দিনে যদি কৃষক কোনো চাষি কৃষক বা চাষি বা পশু পাখি যদি জমির মধ্যে যদি আমাদের লাইনের তার যদি কেটে যদি পড়ে থাকে জমির মধ্যে সেই জমির মধ্যে যে জলটা থাকবে সে জলের মধ্যে কিন্তু পুরো জলটা কারেন্ট হয়ে থাকবে সেই জলে যদি কোনো কৃষক কোনো চাষি বা কোনো মানুষজন বা কোনো পশু পাখি গরু ছাগল ইত্যাদি যদি জলের জন্য হাত বা দেয় যদি কিছু করে তখন সেইটা একটি বিপদ হতে পারে আবার যেমন ঝড় বিষ্টির সময় যে আমাদের বড়ো বড়ো যে সমস্ত গাছগুলো থাকে সেই গাছগুলো যদি ছাঁটা না হয় প্রত্যেকটি মাসে মাসে সেই গাছের ডালগুলো বড়ো হওয়ার ক্ষেত্রে যখন ঝড় বিষ্টি হবে তখন গাছগুলো নুয়ে পড়লে সেই গাছের তার কেটে যদি মাটিতে পড়ে থাকে তখন আমাদের একটা বিপদের আশঙ্কা হয়ে থাকে তারপর হচ্ছে নানা ধরণের যে আমাদের বাড়ির কারেন্টের তার তারপরে হচ্ছে ল্যাম্পপোস্টের তার নানা ধরণের কেবেলের তার যে রাস্তার ওপরে রয়েছে অতিরিক্ত জড়াজড়ির মাধ্যমে সেগুলো যখন ঝড় বৃষ্টির সময় যখন কেটে যদি পড়ে থাকে তখন আমাদের যাতায়াতের পক্ষে অসুবিদা হয়ে থাকে